কন্ঠ অর্থাৎ আমরা যে যার মাধ্যমে মানুষের সাথে ভাষার আদান প্রদান করি সেটা খুব মূল বিষয় এবং আমাদের এই কন্ঠকে সতেজ এবং ক্লান্তিহীন রাখবার জন্য আমি মনে করি কি ধীরে খুব শান্তভাবে কথা বলা উচিত অযথা চিৎকার চেঁচামেচি করা উচিত নয় তাতে কন্ঠ না নালীর উপর খুব চাপ পড়ে তারপরে আপনার মাঝে মধ্যে গার্গেল করা গরম জলে নুন মিশিয়ে একটু গার্গেল করা এবং সর্দি কাশি যাতে না লাগে সেই ব্যবস্থা নেওয়া আর যারা মাঝে মধ্যে একটু আদা বা লবঙ্গ দিয়ে চা খাওয়া এগুলো করলে পরে আমাদের কন্ঠ খুব ভালো থাকে এবং ঠান্ডা জিনিস বিশেষত এই গরমে আমরা যে ফ্রিজ থেকে সরাসরি যে ঠান্ডা জল খাই সেটা তো একেবারে এড়িয়ে চলা যতটা সম্ভব যত লোভই লাগুক না কেন আইসক্রিমটা খুব মানে আয়ত্তের মধ্যে থাকলে তবেই খাবেন নইলে খাবেন না মানে আইসক্রিম টাইসক্রিম যত পারবেন এড়িয়ে চলাই ভালো আমি মনে করি এতে আমাদের কন্ঠ যথেষ্ট শান্ত এবং যথেষ্ট পরিশীলিত থাকবে